আমি সম্প্রতি একটি প্লাস্টিক কানটেইনারের সেট কিনেছি অ্যামাজন থেকে এই কানটেইনারের সেটটিতে কুড়িটি প্লাস্টিকের ডিব্বা রয়েছে সবগুলোই এয়ার টাইট এবং প্রতিটি ডিব্বার ঢাকনার রং আলাদা এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো যায় তাই এই ডিব্বার সেটটি আমার অত্যন্ত পছন্দের